হ্যাঁ আমার ধর্মীয় অনুষ্ঠানের উৎসবে একটি দেবতার মন্দির তৈরি করেছি আমার যখন দশ বছর বয়স আমার খুব মনে আছে সেই মন্দিরটি স্থাপিত হয়েছিল সেই মন্দিরটি আমার কাকা জ্যাঠা বাবা দাদা সবাই মিলে স্থাপন করেছিল এমনকি পাড়া প্রতিবেশীরাও করেছিল এখন আমরা করি সেই দেবতা মমতাময়ী মা সে মানুষ যে যা প্রার্থনা করত তার সম্পূর্ণটাই সফল হতো আমার খুব ভালো মনে আছে আমরা সেই পুজো দিতাম এবং পাড়া প্রতিবেশী সহযোগিতা করত তারা এসে যার মনের যা কামনা সে করত এবং ভালো আমরা মনে খুব আছে সে যা মঙ্গল কামনা করত তাই তা পেত